আমার বিভিন্ন রকমের শখ ছিল কিন্তু আমি ফটোগ্রাফিকে অনেক প্রিয় করতাম ফটোগ্রাফিটা আমার অনেক প্রিয় ছিল অনেক শ শখের মধ্যে অনেক শখ আছে যে এটা আমি পুরো করতে পারিনি কিন্তু ফটোগ্রাফিটা আমার বাড়ির কাছে একটা দাদা আছে যে অনেক ফোটো তুলত ভালো ভালো ফোটো তুলত কিন্তু ওর ওর কাছে একটা ক্যামেরা ছিল যে যা দিয়ে ও অনেক ভালো ফোটো তুলত আমি একদিন আমার দাদা ওই দাদাটিকে ক্যামেরাটা চাইলাম যে আমাকে দাও আমিও একটু ফোটো তুলে দেখি যে আমি তুলতে পারিনি পারি কি পারব না ও দিল তার তখন থেকে আমি অনেক ফটোগুলো তুললাম আমি তারপর বুঝতে পারলাম যে আমিও না আমিও একটা পয়সা জমা করে আমিও একটা ক্যামেরা নিয়ে অনেক ফটোগুলো তুলতে পারি তারপর থেকে এইভাবেই আমার ফটোগ্রাফির শখ অনেক ভালো লেগেছে